হ্যাঁ আমাদের এখানে দাদাভাই পান স্টল বলে পান স্টল নয় টিফিন স্টল বলে একজন আছে সেটা খুবই ভালো জিনিস করে এবং চিকেন মাটন মাছ সবজি মুসুর ডাল আচার মশলা এসব তো করেই থাকে এবং আমাকে সবচেয়ে ভাল লাগে ওদের ভেজ খাবারটা কারণ ওরা ভেজই করে অবশ্য চিকেন মাটন এসব মাছ করে না তারা ভাব ভগবানে বিশ্বাসী এবং তারা বিশ্বাস করে যে তারা কোনো প্রাণীকে কষ্ট দিয়ে যদি কারোর স খাবার কারো খাবারের কারোর ভুখ মানে কারো ক্ষিদা মিটে থাকে তাহলে সেটা কখনো ভালো নয় ওই জন্য তারা ভেজ প্রেফার করে তারা শাক সবজি খাওয়ায় খুবই সুন্দর রান্না করে এবং খুবই ভালো লাগে এবং আমি চাই যে এরকমই পৃথিবীতে প্রত্যেকটা দোকান হোক যারা কোনো মাছ মাংস এসব না খাওয়া হোক যে কোনো ধর্মই হোক এসব যেন খাওয়া না হয় কারণ একটা প্রাণীকে হত্যা করার থেকে আর বড়ো পাপ পৃথিবীতে নেই ধন্যবাদ